হ্যালো মোনালিসা রেস্টুরেন্ট বলছেন হ্যাঁ আমি যে অর্ডারটা করেছিলাম আমার একশো প্লেট বিরিয়ানির আছে তো ওর সঙ্গে আমার কিছু জিনিস অ্যাড করার আছে দেখুন দেখুন একটু ইয়েটার আমার অর্ডারটা দেখুন কিছু অ্যাড করে দিন ওর সঙ্গে কিছু বিরিয়ানি বিরিয়ানি দিয়েছেন আর ওই ওর সঙ্গে কিছু কোল্ড ড্রিংস পাঠিয়ে দেবেন আর চামচ তো দিয়ে দিয়েছেন খাবার সঙ্গে ওটা আর লাগবে না ওই কিছু প্লেট পাঠিয়ে দেবেন ঠিক আছে আর ওর সঙ্গে যদি আরও কিছু ওই সস জাতীয় জিনিস যদি দেন খুব ভালো হয় একটু দেখবেন কাইন্ডলি আর আপনি আমাকে ফোন করবেন আমি তো রাস্তাতেই আছি আপনার আপনার অপেক্ষায় আছি রাস্তাতে হয়তো দেখা হয়ে যাবে আমার যে লোকেশন দেওয়া আছে ওখানেই দাঁড়িয়ে আছি আমি ঠিক আছে